হ্যাঁ চলচ্চিত্র জগতে যেসব শিল্পীরা আছে তাদের যেসব খবর নিয়ে রিপোর্টার বলুন বা সোশ্যাল মিডিয়ায় যেসব খবর তাদের সম্বন্ধে দেওয়া হয় কিছু জিনিস তাদের বাস্তবে ঘটে সেই সব দেওয়া হয় কিন্তু কিছু জিনিস ভুল জিনিস তথ্য দেওয়া হয় হ্যাঁ সেইগুলো আমার মনে হয় না কারোর পার্সোনাল জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়ায় এইভাবে ব্রডকাস্ট করা সেটা উচিত না একদমই কিন্তু কেন তারা করে সেই জিনিসটা আমারও জানা নেই তবে আমার এইটুখানি বক্তব্য যে আপনাদের এই জিনিসগুলো চিন্তাভাবনা করে করা উচিত কেন তারা যতই সিনেমা জগৎ বা সিরিয়ালের জগতে থাকুক তারা কিন্তু আপনার আমাদের মতনই মানুষ তাদেরও কিছু প্রাইভেসি বলে জিনিস আছে তা সব জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে এটা আমার মনে হয় না এটা খুব একটা ভালো জিনিস